ঝাড়গ্রাম জেলা সাধারণত কৃষিপ্রধান জেলা এই জেলার অর্থনৈতিক অবস্থা পুরোপুরিভাবে বজায় রাখে সাধারণত কৃষিকাজ এখানে প্রায় অর্ধেকের বেশি মানুষ কৃষিকাজ করেই তাদের জীবিকা নির্বাহ করে থাকে তাছাড়া এখানে যেহেতু অনেকগুলি টুরিস্ট স্পট রয়েছে সেই টুরিস্টস্পটকে কেন্দ্র করে অনেকগুলি অর্থনীতি গড়ে উঠেছে এবং আরও অন্যান্য পেশাগুলি আমাদের অর্থনীতিতেও যথেষ্ট অবদান রাখে যেমন যে কোনো ধরনের কর্মক্ষেত্র অনেক কলকারখানা থাকার জন্য এখানে অনেক মানুষই কাজকর্ম পেয়েছিলেন তাছাড়া জীবনযাত্রার জন্য অনেক রকমের পদ্ধতি রয়েছে এখানে সব মানুষ সাধারণত চাষবাস এবং কৃষিকার্য এখানে নানা কুটির শিল্প গড়ে তুলেছে এই কুটিরশিল্প থেকে মানুষ অনেকটাই অর্থনীতির দিক থেকে এগিয়ে গিয়েছে ঝাড়গ্রাম জেলায় কুটিরশিল্প আমাদেরকে অনেকটাই সাহায্য করে অন্যান্য জেলার সাথে তাল মিলিয়ে চলতে কুটিরশিল্পর কারণে ঝাড়গ্রাম জেলার অর্থনৈতিক অবস্থা আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং এখানে তাপমাত্রা খুব একটা বেশি হয়ে থাকে না এই জন্য আমাদের এখানে শীতের পোশাক অনেকটাই যথেষ্ট পরিমাণে বিক্রি হয় যেমন এই শীতকে কেন্দ্র করেই অনেক মানুষই তাদের শিল্পকে গড়ে তুলেছে যারা শীতের শীতের জন্যই তাও কুটিরশিল্প হিসাবে নানা ধরনের সোয়েটার তৈরি বা মাফলার ও নানা ধরনের হাতে বোনা টুপি আরও ইত্যাদির কুটিরশিল্প গড়ে তুলেছে তাদের বাড়ির মধ্যেই এভাবেই নানা ধরনের কুটিরশিল্প বা চাষবাসের মাধ্যমেই ঝাড়গ্রাম জেলার অর্থনীতি বজায় রেখেছে সাধারণ মানুষ